আমাদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার ভূমিকা অপরিমিয় আমরা বাংলা ভাষা বলতে ভালোবাসি আমরা জন্মের পর বাংলা ভাষাতেই কথা শিখেছি আমাদের রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু বাংলাতেই হয় আমাদের রাজ্যে পশ্চিমবাংলার সব মানুষেই বাংলাতেই কথা বলে তাই আমরা বাংলা ভাষাকে ভালোবাসি আমরা বাংলা ভাষাকে প্রাধান্য দিই তাই আমরা বাংলা ভাষাকে শ্রেষ্ঠ ভাষা বলে মনে করি